পশ্চিমবঙ্গের শিল্পকলা ভারতে শিল্প কুশলতার এক বড় দৃষ্টান্ত শিল্পের দিক থেকে পশ্চিমবঙ্গের শিল্পকলার মধ্যে নান্দনিক ও সাংস্কৃতিক অভিনবত্ব রয়েছে সংগীত নৃত্য চিত্রকলা মুখোশ স্থাপত্য ভাস্কর্য ইত্যাদির এখানে পরিচয় পাওয়া যায় যেমন মুখোশ শিল্প পুরুলিয়ার ছৌ নাচের বিখ্যাত তেমনি হস্তশিল্প মেলা পশ্চিমবঙ্গের মোটামুটি সব জেলাতেই হয় ডিসেম্বর মাস নাগাদ প্রতি জেলার শহরকেন্দ্রিক জায়গাতে এই মেলাটি হয়ে থাকে সেখানে বিভিন্ন জায়গার মানুষ তাদের নিজের হাতের দ্বারা জিনিস তৈরি করা নিয়ে আসেন সেই মেলাতে প্রদর্শন করেন সেখানে দর্শনার্থীরা আসেন দেখেন কেনেন এইভাবে মেলাটি সাফল্যমণ্ডিত হয়